ধর্মীয় কুসংস্কার বলতে যেমন চুল কাটা চুল কেটে নেবে বুড়ি অবসর সময়ে যখন আমাবস্যা পূর্ণিমা হয় যখন বলে যে চুল কেটে নেবে চুল কেটে নিলে ওষুধ বন্ধ বাচ্চাদের বলে এই সবগুলো কুসংস্কার যেরকম ভূত ধরেছে ভূত ধরলে এই ভূত বলে জিনিসটাই কোনো নেই সেই জন্য সবাই বলে যে ভূত ভূত ধরেছে ভূত ধরেছে এগুলো সব কুসংস্কার যে যেমন ফের আবার আরো বলে যে ওই যে মানে যাদের মানে হিন্দুদের মরা পোড়া মরা মরে গেলে পুড়তে যায় পুড়তে পুড়িয়ে দিয়ে গঙ্গাসাগরে ভাসিয়ে দিতে যায় বলে যে আত্মা শান্তি পাবে কিন্তু এগুলো সব কুসংস্কার কুসংস্কার আরো আছে মানে আবার আছে যে যেমন হচ্ছে মুসলিমদের আবার ওই যখন মারা যায় তখন মারা গেলে কেউ কেউ আবার মানে কী একটা জাত আছে মুসলিমদের জাতির ভিতরে আর একটা জাত আছে তারা মানে চেলে ফেলে দেয় এগুলো এগুলো এগুলো হচ্ছে জাতের ভিতরে পড়ে না এগুলো কুসংস্কার বলা হয় এই সব কুসংস্কার এই এরকমই কুসংস্কার